আমি যদি পৃথিবীর কোথাও ঘুরতে যেতে চাই তাহলে সেটা হলো দার্জিলিং কারণ দার্জিলিংয়ের থেকে সুন্দর জায়গায় কোথাও কিছু আছে বলে আমি মনে করিনি দার্জিলিং শীতে যেমন গরমেও সেরকম ওইখানকার আবহাওয়াটা আমার এতো ভালো লাগে এতো ভালো লাগে যে বলার বাইরে আমার কতো দিনের ইচ্ছা আমি অনেক ছোটোবেলায় গিয়েছিলাম দার্জিলিং তারপর থেকে আর যাওয়া হয়নি তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমার দার্জিলিংটা যাওয়ার প্রচুর ইচ্ছা আছে আমার এখনও ইচ্ছে করে দার্জিলিং যাওয়ার কিন্তু আমার সময় হয়ে ওঠে না দার্জিলিং যাওয়ার দার্জিলিংটা আমার এতোটাই ভালো লাগে যে ওখানকার পরিবেশ যে মনোরম পরিবেশ যে হালকা রাস্তা উঁচু উঁচু রাস্তায় ঠান্ডা ঠান্ডা হিম পড়ে যে ঠান্ডা ঠান্ডা ভাব যে শীতল আবহাওয়া এটা আমার সবটাই খুব ভালো লাগে ওখানে যে ছোটো ছোটো ঝরনা ওখান থেকে যে সান্দাকফু পাহাড় পর্বত উফ ওগুলোর মজাগুলোই আলাদা সকালের সূর্য ওঠা দারুণ জিনিসটা কিন্তু আমি কখনও কোন ছোটোবেলায় সেগুলো উপলব্ধি করেছি সেগুলো আমি আবার উপলব্ধি করতে চায় কিন্তু আমার কোনো মতেই সেটা আর উপলব্ধি করতে পারছি না সবাইকে বলছি যে যাবো চলো সেখানকে কিন্তু কেউ নিয়ে যাচ্ছে না আমাকে সেখানকে আমার কতো দিনের ইচ্ছা ওখানে যাবো ওখানে যেয়ে আমি সেই জিনিসগুলো বারবার উপলব্ধি করতে পারি ওখানে কমলা লেবুর গাছ আছে আমার এখনো মনে আছে আমি ছোটবেলায় একটা কমলা লেবু পেরেছিলাম কাউকে না বলে তো আমার ইচ্ছে জাগছে সেগুলো দেখার তো এই রকম ঠান্ডার দেশ আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আপাতত দার্জিলিংটা আমার সব থেকে এখন প্রিয় জায়গা আমি ওখানকে যাবো বলে প্রচুর ইয়েতে লাফাচ্ছি কিন্তু আমাকে কেউ নিয়ে যাচ্ছে না ওখানকে আমি যেতে চাই ওখানকে আর ওটা ছাড়াও বাইরেও নানা দেশে আমার যে ভ্রমণ করার ইচ্ছা আছে কিন্তু কবে হয়ে উঠবে আমি নিজেও জানি না মোটমাট হলেই হলো